এক লক্ষ পনেরো হাজার দুশো তিরিশ দু লক্ষ উনিশ হাজার একশো দশ তিন লক্ষ তিরিশ হাজার দুশো কুড়ি চার লক্ষ চল্লিশ হাজার পাঁসশো তিরিশ পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো চল্লিশ